আমি কারুর জন্য উপহার হিসেবে কবিতা বা গদ্য লিখেছি যদি বলতে বলা হয় তাহলে সেক্ষেত্রে বলব আমি কোনোদিন কাউকে কোনোরকম কোন কবিতা লিখে বা গদ্য লিখে নিজের লেখা কখনও উপহার দিই নিই আমি আমি য কখনও কাউকে কোন উপহার দিয়েছি তখন সেক্ষেত্রে আমি অন্য কোন বা কবি বা লেখকের লেখাকে কোট করে তার তাকে ডেডিকেট করে তার উপহারে সাজিয়ে দিয়েছি এবং তারা য সেটা যথেষ্ট ভালোবেসেছেন এবং গ্রহণ করেছেন যেটা আমার কাছে খুব আনন্দ আমাকে আনন্দ দেয় এবং আমার খুব ভালো লাগে যেটা এখনকার দিনে এরকম সংস্কৃতির সাথে যারা যুক্ত তারা আমার মনে হয় যে সবাই এটাই পছন্দ করে এবং তারা যদি নিজের লেখা বা নিজের কোনোরকম কোন লাইন যদি কাউকে উপহারস্বরূপ গি উপহার দেয় জন্মদিনে বা অন্যান্য নানারকম কোন অনুষ্ঠানে তালে আমার মনে হয় যে তারা খু খুশি হয় এবং এটাই এটা দিলে সেটা এই সংস্কৃতি আরও বেশী ছড়াবে এবং এই এই এই সাহিত্য এবং এই সংস্কৃতি আরও বেশী সমৃদ্ধশালী হয়ে উঠবে যেটা সাধারণ মানুষের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছবে বলেও আমার মনে হয়